হ্যাঁ আমার আঁকতে খুবই ভালো লাগে এমন একটা এক জায়গায় গিয়েছিলাম আমি সেখানে আমি একটা খুব সুন্দর মন্দির দেখেছিলাম সেই মন্দিরটা দেখে আমি আমার নিজের মতো করে আঁকার চেষ্টা করেছি সুতরাং সেই মন্দিরের ভেতরে ঠাকুর থেকে এমনকি মন্দিরের চুড়া থেকে বাঁশের মন্দিরে বসার জায়গা থেকে এমনকি সব কিছু আস্তে আস্তে আমি দেখে দেখে প্রকৃতিকে দেখে দেখে সুন্দরভাবে আমি একটি মন্দির এঁকেছি আঁকাটা আমার প্রতিদিনের খুব সখের কাজ তাই এইভাবেই প্রতিদিন আমি এমন এমন জায়গায় যাই প্রকৃতিকে দেখে আমার এক একটা করে নতুন নতুন ছবি আমি আঁকি